হ্যাঁ শান্তিনিকেতনের সব থেকে ভালো ভালো যেগুলো প্লেস আছে হুঁ ওই ওই প্লেসগুলোতে আমাকে নিয়ে যেতে হবে ভালো কিছু ছবি তুলব তো আপনি যেটা মানে ভালো জায়গা ওখানে নিয়ে যেতে হবে আপনাকে হুঁ অ্যা যেটা মেন দশটা সব থেকে ভালো জায়গা একদম পারফেক্ট হুম হুম ফোটোশ্যুটের জন্য পারফেক্ট হুম হুম হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ কালকে হুম হুম হুম কালকে ওই আটটার দিকে হুম সকালে হ্যাঁ একা হ্যাঁ না আটটার দিকে পারবেন না হ্যাঁ ভাড়া কত নেবেন ভাড়া ও হাজার টাকা একটু কম করেন না আচ্ছা কটা জায়গাতে নিয়ে যাবেন মানে কটা স্পটে আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক ঠিক ঠিক ঠিক ঠিক সব মানে ভালো ভালো জায়গা হবে তো আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে আচ্ছা ঠিক আছে কালকে ফাইনাল ঠিক আছে ঠিক আছে